আজ ভারত যে সবচেয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেইগুলি হল জনসংখ্যা বৃদ্ধি বেকারত্ব জলবায়ু পরিবর্তন মুদ্রাস্ফীতি ইত্যাদি জনসংখ্যা এখন প্রচুর বৃদ্ধি পাচ্ছে আগের তুলনায় এখন দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা এছাড়াও অনেক মানুষ যেমন বিদেশে থাকে তারা ভারতবর্ষে এসে বসবাস করছে যার জন্য জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব সেই জন্য বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার সাথে সাথে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে যেমন অনেক যুবক যুবতীরা পড়াশোনা করে বসে আছে তারা চাকরি পাচ্ছে না তাদের যোগ্যতা অনুযায়ী কোনো চাকরি পাচ্ছেন না সেই জন্য বেকারত্বের হারও বেড়ে চলছে জলবায়ু পরিবর্তন আগে এত হতো না যখন থেকে জলবায়ু পরিবর্তন বেড়েছে তখন থেকে বায়ু দূষণও বেড়েছে বায়ু দূষণ বেশি হচ্ছে বলে বৃষ্টির পরিমাণও কমে যাচ্ছে শীতও প্রচুর পড়ছে এইভাবে জলবায়ু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আর মুদ্রাস্ফীতি বলতে যত দিন যাচ্ছে তত টাকার মূল্য কমছে আগে যখন এক টাকায় অনেক কিছু হয়ে যেত এখন এই এক টাকায় কিছুই হয় না এইভাবে মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে এই সব মোকাবিলার জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি তারাও চেষ্টা করে চলেছে কিছু কিছু মানুষের চাকরি হচ্ছে তারা এই সব কিছুর মোকাবিলা করছে